মহিলা প্রাথমিক মার্শাল আর্ট কৌশল শিখেছে কীভাবে আততায়ীর হাত থেকে মুক্ত হওয়া যায় এবং কাছাকাছি পরিসরে লড়াই করার জন্য কুস্তি কৌশল তাদের শেখানো হয়েছিলো কীভাবে তাদের কণ্ঠকে প্রতিরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয় সাহায্য চাইতে হয় এবং আক্রমণের পরিস্থিতিতে শ্বাস নেওয়ার জায়গা সুরক্ষিত করতে হয় মহিলা